আমাদের এখানে ঐতিহ্যবাহী অনেক খেলা আছে তো আমার এখন যেটা মনে পড়ছে যে ছেলেদের জন্য কবাডি খেলা আর মেয়েদের জন্য কিতকিত আমার যেটা মনে পড়লো আমি সেটাই বললাম অনেক ধরনের খেলা আছে